হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ কে বলছেন আপনার নাম কি ও কনক হ্যাঁ ভালো আছো তো ও তা মানে আপ তুমি পড়াশুনো কেমন করছো সামনে তো পরীক্ষা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তুমি কাল কাল চারটের সময় চলে আসো হ্যাঁ কাল চার কাল বিকাল চারটের দিকে আসতে পারবে আর তুমি যদি বলো তাহলে আমি তোমাকে রোজ বিকালে একটু মানে পড়া দেখিয়ে দিতে পারি তো মানে আমার তো মানে মানে আমি যখন তোমাকে টাইম দেবো আর কি বুঝতে পেরেছো হ্যাঁ সেটা তো অবশ্যই সে তো দেখতেই পাচ্ছি এখন মানে পড়াশুনো করে এখন রাজ্যে চাকরির যা অবস্থা চাকরির আশা এখন ছেড়েই দিতে হবে বললে চলে তো মানে চাকরি খুব কম ও আশা করলে হবে না কিন্তু তবুও চেষ্টা করতে তো হবেই অবশ্যই চেষ্টা তো ও করে দেখো এখন কতদূর কী হবে সেটা তো আমি ঠিক মানে বুঝতেই তো পারছো মানে তুমিও যেটা বুঝছো যে রাজ্যে বেহাল অবস্থা সরকারী চাকরির আমিও সেরকম বুঝছি যে সরকারী চাকরির বেহাল অবস্থা এখন শুধু রাজনীতির যুগ আচ্ছা ঠিক আছে তাহালে তুমি হ্যাঁ চারটের সময় আসো রাখছি তাহলে হ্যাঁ